দেখুন শিল্পের উন্নতির কথা বলতে গেলে আমি কিন্তু এই সম্পর্কে অতটা অবগত নই তবে শুধু এটুকুই বলতে পারি যে শিল্পের উন্নতি হলে দেশের উন্নতি হবে আর শিল্পের প্রসার ঘটলে বেকারত্বটা কমবে মানুষ চাকরি বাকরি পাবে ফলে সবারই ভালো হবে এটুকুই আমার বলার